আমি উঠোন ও টেরেসে দুজায়গায়ই গার্ডেনিং করি উপরে আমার অনেক সুন্দর সুন্দর টবে গাছ লাগানো আছে যেমন ধরুন ড্ৰাগন ফল ছোটো কাগজি লেবুর গাছ এছাড়াও ছোটো সবেদা গাছ অনেক ধরনের ছোটো ছোটো গাছ যেগুলো উপরে হয় সেই রকম গাছ উপরে আমার করা আছে এছাড়াও উঠোনে আমার অনেক ধরনের বড় বড় গাছ আম জাম এরকম অনেক ধরনের গাছ বাইরে লাগানো আছে তো আমের আমি যেহেতু গাছ লাগাতে ভালোবাসি বা আমি গাছ ভালোবাসি তো আমার চারিপাশে অনেক ধরনের গাছ আছে এমনকি নারকেল গাছ এমন পেঁপে গাছ এরকম অনেক রকমের গাছ এখানে আমি লাগিয়েছি তা আমার ছাদে যখন হয় আমি ছাদটা পুরোটাকেই ঘিরে একটা বড়সড় গার্ডেন করে দিয়েছি কারণ যেহেতু অনেকে আমার ছাদে গেলে বলে এ তো তোমার জলজ্যান্ত ঘরই নয় এ তো পুরো একটা নার্সারি তো হ্যাঁ সেরকমই আমি একটা করে রেখেছি ছোটোখাটো যে মানে সব ধরনের গাছ আমার পাবেন অনেক ধরনের ঔষধি গাছ আছে যেগুলো আমি ছাদে লাগিয়ে রাখি এমন অনেক ধরনের গাছ যেমন ধরুন সর্পগন্ধা গাছ সেটা আমার ছাদে আছে এবার ধরুন চন্দন গাছ চন্দন গাছটাও কিন্তু আমার বাড়ির বাইরে লাগানো আছে এটা আমি খুব একটা বলি না কিন্তু এখন বললাম যে চন্দন গাছটাও কিন্তু লাগানো আছে আমার বাড়ির বাইরে এছাড়াও আরও অনেক ইউক্যালিপটাস সেগুন নিম এরকম আরও অনেক রকমের গাছ আমার বাইরে লাগানো আছে এবং উপরে আমার এর থেকেও ভালো ভালো সুন্দর খাবার জিনিসের গাছ ক্যাপসিকাম গাছ লাগানো আছে তার পরে অনেক গাজর গাছ লাগিয়েছি শীতকালে তো এরকম অনেকগুলো গাছই লাগানো আছে